হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ওইখানে নম্বরটা দিয়ে রেখেছিলাম আমার না আমি এই নিয়ে তো কাজ করি তো আপনার মা বাবার কি কাজ করতে হবে সকাল মানে কটা থেকে কটা অবধি বলছেন আপনি সকাল নটা থেকে রাত্তির নটা পর্যন্ত বলছেন আচ্ছা আপনার বাড়ির লোকেশনটা কোথায়

হ্যাঁ হবে কিন্তু তাহলে টাকা কতটা কি দেবেন মাসে ধরুন আমি দশ হাজারের মতো নিই হ্যাঁ এবার ধরুন আমি হয়তো সকালবেলা নটা থেকে রাত্তির নটা পর্যন্ত বাড়ির বাইরে থাকব আমাকে বাড়িটা ম্যানেজ করতে হবে আর যেহেতু আমার বাড়ি থেকেও আপনার বাড়ি অনেকটাই দূরে তাই এর থেকে কম হলে আমার করাটাও একটু অসুবিধে হয়ে যাবে সেক্ষেত্রে আমাকে ভেবে দেখতে হবে আমার বাড়ি ঘাটাল হ্যাঁ ধরুন একটা আসা যাওয়ার একটা খরচ তো সব বিষয়ই ধরে আচ্ছা ঠিক আছে তাহলে ওই নহাজার ঠিক আছে ঠিক আছে তাহলে ঠিক আছে একদম হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ